ছোটো ব্যবসাগুলির মধ্যে হল যেটি আমাকে খুবই আকর্ষিত করেছে সেটি হল গহনা তৈরি এখন বিভিন্ন ধরনের সুতো দিয়ে উল দিয়ে বা বিভিন্নরকমের ঘরের থাকা জিনিস নিয়ে বা প্লাস্টিকের কোনো কিছু নিয়ে পুঁতি নিয়ে বা এসব নিয়ে তারপরে হাতে এঁকে দেখছি খুব সুন্দর সুন্দর এখন গহনা তৈরি হচ্ছে সেটি এখন আমাদের মানে সমাজে এখন সেটি খুব চলছে ওই গহনাগুলির এখন খুব চলন হয়েছে তো ওই গহনাগুলি যে তৈরি হচ্ছে ওই গহনাগুলি যে বানানো হচ্ছে সেটি আমাকে খুব আকর্ষণ করেছে এই মানে আমার মনে হয় যে ছোটো ব্যবসাগুলির মধ্যে এটি একটি খুব ভালো ব্যবসা এছাড়াও এখন হোম ডেলিভারি হয়েছে চারদিকে রাত্রে রুটি তরকারি দিনেরবেলা তো এটি আমাকে খুব আকর্ষিত করেছে আর তাছাড়াও রয়েছে আপনার এর মধ্যে শাড়ির বিভিন্নরকমের শাড়িতে কাজ করা হাতে করে আঁকা বা হয়তো শাড়ির মধ্যে সুতোর কাজ করা এই ব্যবসাগুলি